শিশুদের ওপর প্রযুক্তির ক্ষতিকর প্রভাব অনেকটাই রয়েছে যেমন প্রযুক্তি আমাদেরকে দৈনন্দিন জীবনে সুন্দরভাবে সহজ জীবন যাপন করতে সহায়তা করে চলেছে ঠিক একই রকমভাবে শিশুদের ওপর প্রযুক্তি যথেষ্ট পরিমাণ ক্ষতিকর প্রভাব ফেলেছে চলেছে দৈনন্দিন জীবনে শিশুরা প্রধানত এখন দেখা যায় শিশু জন্মের পর থেকেই মোবাইলের প্রতি যথেষ্ট পরিমাণ আসক্ত হয়ে পড়ে তারা মোবাইলের মধ্যে কিছু কিছু গেম এবং কার্টুনের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে তারা খাওয়াদাওয়া ভুলে গিয়ে সবসময় সেই মোবাইল নিয়েই পড়ে থাকে এক এক সময় দেখা যায় বেশিরভাগ শিশুরাই যদি কার্টুন না দেখতে দেওয়া হয় তারা খাবার দাবার ভুলে যায় এবং খেতে চায় না কার্টুন দেখিয়ে তাদেরকে খাওয়াদাওয়া করাতে হয় তাছাড়া মোবাইলের মাধ্যমে যে সমস্ত গেমগুলি রয়েছে সেই গেমগুলি খেলার প্রতি তারা এতটাই আসক্ত হয়ে পড়ে যার জন্য তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটে এবং মস্তিষ্কের উন্নতি ঘটতে পারে না যার ফলে তাদের সাধারণ জ্ঞানের বৃদ্ধির প্রসার সীমিত হয়েই থেকে যায় এবং এইভাবেই দৈনন্দিন জীবনে শিশুদের অনেকটাই ক্ষতিকর প্রভাব ফেলেছে প্রযুক্তিবিদ্যার আরেকটি আমাদের দান হচ্ছে টিভি বেশিরভাগ শিশু দেখা যায় যে টিভির প্রতি অনেকটাই আসক্ত হয়ে পড়ে অতিরিক্ত টিভি দেখার ফলে বেশিরভাগ শিশুরই চোখের সমস্যা দেখা যায় যার ফলে এখন দেখা যায় যে বেশিরভাগ শিশুই চশমা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং চোখের ক্ষতি হওয়ার ফলে তাদের চোখ থেকে সরাসরি মস্তিষ্কে গিয়ে প্রভাব ফেলে এবং তাদের মস্তিষ্ক কমজোর হয়ে পড়ে আরও নতুন নতুনভাবে প্রযুক্তিবিদ্যা আমাদের শিশুদের মস্তিষ্কর দিক থেকে অনেকটাই দুর্বল করে তুলেছে তাছাড়া মোবাইলের যেই রেটিনার আলোগুলি থাকে সেটি আমাদের চোখের রেটিনার ওপর অনেকটাই ক্ষতিকর প্রভাব ফেলে এবং রাত্তিরে মোবাইল রেখে ঘুমানোর ফলে যে রেডিয়েশানের প্রভাব রেডিয়েশানের প্রভাব শিশুদের মস্তিষ্কে এসে জোরালোভাবে আঘাত করে এবং যার ফলে ব্রেন ক্যানসারের প্রবণতা যথেষ্ট পরিমাণ বেড়ে যায় এইভাবেই শিশুদের ওপর অনেক ক্ষতিকর প্রভাব ফেলে চলেছে প্রযুক্তি দিনের পর দিন